হ্যালো হ্যাঁ বল কি খবর তোমার কেমন আছ আমি তো এই যে চলে যাচ্ছে আর কি এইসব নানারকম নিয়ে টিয়ে তো কি খবর তোমার তাই বাহ এ তো খুব খুব ভালো খবর আমি তো ভাবতেই পারিনি যে আবার তুমি শুরু করতে পারবে বাহ বাহ বাহ তুমি কি মানে বিজ্ঞান নিয়ে পড়েছো নাকি কলাবিভাগে ছিলে বাহ বাহ বাহ শেষ করেছ হ্যাঁ মুক্তবিদ্যালয় থেকে বিজ্ঞান নিয়ে পড়া একটু একটু সমস্যার তো এরপরের কিছু ভেবেছো কি করবে বা সে সব কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ কোনোরকম ইচ্ছা আছে মানে তুমি সময় কতটা দিতে পারবে তুমি তো সেই ছোটবেলায় তুমি যে ছেড়েছো তারপরে তো তোমার অনেক অনেকভাবেই তুমি কাজে জড়িয়ে গেছো তোমার পারিবারিক অবস্থার জন্য কিন্তু এখন কি তোমার কাছে কিছুটা সময় আছে কলেজ করার মতো অবস্থায় কি তুমি পৌঁছিয়েছ তাহলে এই নিয়ে আরেকটু আলোচনা করাই যেত

বাহ বাহ বাহ এটা খুবই ভালো কথা এখন কিন্তু প্রচুর প্রচুর সান্ধ্য মহাবিদ্যালয় প্রচুর কিন্তু এখন ছোটখাটো শহরেও আছে বড় শহরে তো আছেই তো তুমি চাইলে কাজ করতে করতেও সেখানে তুমি পড়তে পারো এবার একটা যেটা অসুবিধা হলেও হতে পারে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা তিন বছর লাগে সেটা হয়তো চার বছর লাগতে পারে তো তার চেয়ে বেশি অসুবিধা কিন্তু কিছু নেই তো তোমার কি নিয়ে পড়ার ইচ্ছে সেরম কিছু তুমি ঠিক করেছ বাহ বাহ বাহ খুবই ভালো বাহ বাহ বাহ খুবই ভালো খুবই ভালো দর্শন নিয়ে তো তুমি যে কোনো জায়গায়ই তুমি ভর্তি হতে পারবে সেটা নিয়ে তো একদমই কোন অসুবিধা হবে না আর তবে সবজায়গায় তুমি পড়ানোর মতোন খুব ভালো হয়তো অধ্যাপক নাও পেতে পারো এটা তোমাকে নিজেকেই একটু চেষ্টা করে করে তোমাকে শিখে নিতে হবে সেটাও খুব অস্বাভাবিক কিছু নয় এবং খুব একটা কষ্টের কিছু না কারণ তুমি যেমন পরিশ্রম করেছ তাতে তোমার এটাতে অসুবিধা একেবারেই হবে না তবে আমি একটা কথা তোমাকে অবশ্যই বলব সেটা হচ্ছে তুমি যে তুমি যে মহাবিদ্যালয়তেই যাও না কেন তুমি অতি অবশ্যই খোঁজ নিয়ে নেবে যে সেইখানে রেগুলারলি সেখানে নি মানে নিরবিচ্ছিন্নভাবে সেইখানে তার পড়াশুনোটা হয় কিনা কারণ সেটার ওপর নির্ভর করবে তোমার সেইখানে যাওয়া আসা এবং সেটার ওপর নির্ভর করবে তুমি কতটা সেখান থেকে উপকৃত হবে বা কতটা তোমার সেখানে পড়াশোনা করতে হবে আর কি তুমি কি কিছু খোঁজখবর নিয়েছো সেরকম কিছু তোমার মাথায় আসে কোনো খোঁজখবর নিয়েছ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা দেখো কলকাতা শহরের মধ্যে সবথেকে ওপরের দিকে তো তোমার অবশ্যই যাদবপুর রয়েছে এবং তারপরে যোগমায়া দেবী কলেজ রয়েছে এইগুলো হচ্ছে সবথেকে আর সবথেকে ভালো বলা যেতে পারে এবং সব থেকে এগিয়ে রয়েছে বলা যেতে পারে কিন্তু তার মানে একেবারেই এটা না না কিন্তু এটা তো সান্ধ্য এটা তো সান্ধ্য মহাবিদ্যালয় এই এইগুলো থেকে মুক্তবিদ্যালয় আমি কিন্তু এখন বলছি না আমি যেটা বলছি এটা কিন্তু তোমার সর্বসাধারণ যেভাবে পড়াশুনো করছে সেইভাবেই শুধুমাত্র কলেজটা দিনেরবেলায় ক্লাস না হয়ে এইখানে যে ক্লাসগুলো হবে এই মহাবিদ্যালয় মহাবিদ্যালয়গুলো সেগুলো সন্ধ্যেবেলা এটাই হচ্ছে তফাত এবার তুমি যদি চাও মুক্তবিদ্যালয় থেকে করতে সেটা তো তুমি অতি অবশ্যই পার সেটা নিয়ে তো এত খোঁজ খবরের কোন দরকার নেই তুমি যে কোন জায়গায় গিয়ে তুমি খোঁজ খবর নিতে পার যদি তাদের সেখানে কার্যালয় থাকে তুমি সেখানে খুব খুব আরামেই নিজের নাম নথিভুক্ত করে তুমি সেখান থেকে পড়াশোনা করে বেরিয়ে বেরিয়ে আসতে পারবে

যেমন জগন্নাথ কিশোর কলেজে আছে আমি জানি নিস্তারিণী কলেজে আছে আমি জানি এবং আমি নিশ্চিত যে জেলার অন্যান্য যে কলেজগুলো সেগুলোতেও সেই একই ব্যবস্থা রয়েছে তো সেগুলো একটা নিয়েও কোন অসুবিধা নেই সেই ক্ষেত্রে আমি তোমাকে আর একটি পরামর্শ দেব তুমি যাদের কাছে শিখেছো এর আগে যাদের কাছে আর আগে পড়াশুনো করেছো তুমি সেই তুমি যখন উচ্চমাধ্যমিক তুমি যখন বসলে তাদের কাছ থেকে অতি অবশ্যই জেনে নিও যে এই যে তুমি ধর মহাবিদ্যালয়তে তুমি ক্লাস শুরু করলে সেইখানকার যে একটা যে পড়াশুনো হবে সেই পড়াশুনো কিন্তু উচ্চমাধ্যমিকের থেকে অনেকটাই আলাদা সেগুলোর জন্য কোনখানে কোন কোন জায়গা থেকে পড়াশুনা করা ভালো হবে কোন কোন ম্যাগাজিন বা কোন কোন বই পড়লে ভালো হবে সেগুলো কিন্তু অতি অবশ্যই জেনে নিও তার কারণ হচ্ছে তুমি কিন্তু খুব খুব বেশি পে বেশি এই পড়াশুনোর ব্যাপারে খুব বেশি তুমি পরামর্শ তোমার মুক্তবিদ্যালয়গুলো থেকে পাবে না প্রায় কিছুই পাবে না বলতে গেলে বেশ তো মোটামোটি এই অব্দি একটা আজকের আলোচনা থাক তুমি একটু খোঁজখবর নাও তোমার কি মনে হয় তুমি সেটা জেনে নিয়ে আমাকে জানিও তখন পরে না হয় আর একদিন বসা যাবে এটা নিয়ে আমিও একটু খোঁজখবর নিই ঠিক আছে ঠিক আছে বেশ বেশ রাখ